আমাদের বাড়িতে কেউ অসুস্থ হলেই আমি কম তেল দিয়ে রান্না করি হাল্কা তেল দিয়ে যেমন লাউ শাক কাঁচকলা বেগুন কুলে ডাঁটা নানারকম সবরকম দিয়েই সবজিগুলো প্রথমে কাটলাম প্রথমে ধুলাম তারপরে অল্প তেল দিয়ে তাতে ভাজলাম সিদ্ধ করলাম সেটাতে হলুদ নুন দিলাম আদা দিলাম হলুদ দিলাম জিরা দিলাম লঙ্কা দিলাম সবরকম একটু যেমন অসুস্থ রোগীদের যেমন টেস্ট লাগে মুখে সেটাই আমি করে তাকে ধরে দিলাম সে খুব বলল খুব সুন্দর হয়েছে মা এটা খুব ভালো লেগেছে এটা আমার খেয়ে আমার এটা আমি যে তাকে যে করে দিয়েছি এটাই আমার খুব ভালো লাগে এটাই আমার বেশ কম তেল দিয়ে এটাই যে রেঁধে দিয়েছি এটাই তাকে তার পছন্দ এই করতে করতেই অসুস্থ লোকরা এটা খেতে খেতেই খুব তারাও সেই গর্বিত হয়েছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তাতে একটু যদি আরও মাছটা দিয়ে দিলাম শিঙ্গি জ্যান্ত মাছ হলে আরও ভালো হয় জ্যান্ত মাছও দিয়ে দিলাম সেটাতে খুব টেস্ট হলো জ্যান্ত মাছটা দিলে